আমার এই বিষয়ে বলার কিছু নেই কেন আমি বলতে আমরা যে জায়গাটা থাকি এখানে ওরকম কোনো ব্যাপার হয় না আমরা একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকি সব ধর্মকেই আমরা সমর্থন করি এবং সব সময় যা যখন যে যেটা মানে হয় এই তাদের সাথে সেইভাবেই আমরা আনন্দ করি আমরা একে অপরের সাথে আনন্দেই থাকি